খেলাধুলা খেলাধুলার দুটি দিক একটি হচ্ছে জিত এবং একটি হচ্ছে হার জিতলে মানুষ খুশি হয় আরও উদ্বুদ্ধ হয় যে সে পরবর্তী খেলার জন্য নতুন করে তৈরি হতে পারবে বা ভালো করে আরও তৈরি হতে পারবে তাদের মধ্যে একটা উৎসাহ কাজ করে যে হ্যাঁ এই খেলাটা জিতেছি এর পরের খেলাটা আরও জিতবো কিন্তু অন্যদিকে যদি আপনি দেখেন হার তো সেই হার হচ্ছে আর একটা দিক হার মানুষকে হারিয়ে দেয় না হার মানুষকে শিখিয়ে দেয় কীভাবে পরের খেলাতে জিততে হবে বা কীভাবে নতুন করে খেলাটাকে তৈরি করতে হবে খেলাটার নতুন নতুন দিক কীভাবে খুঁজে বের করতে হবে খেলা খেলতে গেলে সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মেনে নেওয়া যে আমরা হয়তো আজ হারতেও পারি হার মানে এই নয় যে আমরা হেরে গেলাম জীবনের মতন হেরে গেলাম আর কোনোদিন আমরা জিততে পারবো না কিন্তু হারটাকে নিয়ে কিছু শেখা এইটা হচ্ছে খেলার প্রধান উদ্দেশ্য